আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এবং তালদিতে বিভিন্ন রকম মেলা হয় যেমন সুন্দরবন মেলা যুব মেলা মিলন মেলা এরকম বিভিন্ন রকম মেলা হয় বারুইপুরে মেলা হয় মিলন মেলা রাসমেলা পিয়ালিতে রাসমেলা হয় তালদিতে মিলন মেলা সুন্দরবন মেলা হয় ক্যানিংয়ে মিলন মেলা সুন্দরবন মেলা হয় এই মেলায় বিভিন্ন রকম লোক হয় নানান জায়গা থেকে অনেক লোক আসে বিভিন্নরকম জিনিস খেতে ওখানে খাওয়ার দোকান থাকে জিনিসপত্রের দোকান থাকে অনুষ্ঠান হয় এবং এই মেলা ঘিরে অনেক ছোটোবেলার স্মৃতি আছে আমার যেমন ছোটোবেলায় মার সাথে একদিন মেলায় গিয়েছিলাম সেখানে গিয়ে হারিয়ে গিয়েছিলাম খুব ভিড় ছিলো হাতটা ছেড়ে গিয়েছিলো মার থেকে তাই আমি হারিয়ে গেছিলাম খুব কেঁদেছিলাম তখন তো রাস্তা ঘাট চিনতাম না তাই খুব কেঁদেছিলাম এবং পরে মাইকে অ্যানাউন্স করে আমাকে তারা খুঁজে পেয়ে আমার মার কাছে আবার নিয়ে যায় মাইকে অ্যানাউন্স করে তখন মায়ের মাকে আবার খুঁজে পেলাম মাও খুব কেঁদেছিলো ভেবেছিলো আমি হয়তো হারিয়ে গিয়েছি এবং আমি এখন একা একা মেলায় যাই আমি যেহেতু এখন রাস্তা চিনে গেছি আর কোনো অসুবিধা নেই একা একা মেলায় যাই মেলায় গিয়ে নিজের নিজের জিনিস কিনি বান্ধবীদের সাথে যাই অনেক জিনিস কিনি নাগরদোলা চড়ি ডিস্কো চড়ি ফুচকা খাই পাপড়ি চাট খাই অনেক চুরি মালার দোকান আছে সেইগুলো কিনি আবার ফালুদা খাই আমার মেলার সবথেকে পাঁপড় ভাজাটা খেতে বেশি ভালো লাগে তাছাড়াও ওখানে ভুট্টাও বসে অনেক রকম খেলনাও বসে কিন্তু মেলায় গেলে বেশিরভাগ সবাই জিলিপি আর বাদাম ভাজা এই দুটোই বেশি সবাই বাড়ির জন্য নিয়ে আসে আমিও যখন মেলায় যাই আমিও বাড়ির জন্য নিয়ে আসি এবং আমার খুবই ভালো লাগে যে মেলা যখন হয় সব সময় হয়তো সারা বছর কোথাও যাওয়া হয় না তেমনভাবে কিন্তু মেলার সময় সবাই মিলে এক জায়গায় হওয়া হয় একটা মনের মনের একটা আলাদা চিন্তা ভাবনা থাকলে তখন সেগুলোও দূর হয়ে যায় মেলায় ঘুরলে মনটা শান্তি পায়